উড়িয়া বা অসমীয়ারা মোটেই মোটেও এমনিতেই বাংলা ভাষায় কথা বলতে পারে না যারা বলতে পারে তারা হয় পড়াশোনা করে বাংলা শিখেছে নয়তো বাঙালিদের সঙ্গে পরিচয় থেকে শিখেছেন তবে উড়িয়া অসমীয়া এবং বাংলা ভাষার শব্দগুলো একই রকম হওয়ার কারণে একে অপরের ভাষা বুঝতে পারে কিন্তু বলতে পারে না বাঙালিরা তো সবাই শুদ্ধ হিন্দি বুঝতে পারে কিন্তু বলতে পারে না কোনও ভাষার দক্ষতার পর্যায় হলো বুঝতে পারা শিখতে পারা বলতে পারা বলতে পারাটাই সবচেয়ে কঠিন তা আমি উড়িয়া এবং অসমীয়া টিভি চ্যানেলগুলো দেখি সবই বুঝতে পারি কিন্তু বলতে পারবো না অসমিয়া পড়তেও পারি কিন্তু উড়িয়া পারি না আমরা বলতে পারি বলতে পারি না কারণ আমরা উড়িয়া বা অসমীয়াদের সঙ্গে বাস করি না তাই অসমে বসবাসকারী বাঙালিরা নিশ্চয়ই অসমীয়া বলতে পারে এবং উড়িষ্যার বাঙালিরা উড়িয়া বলতে পারে